হ্যাঁ কিছু মানুষ তো আছে যে তানার বা তাদের বাচ্চা কাচ্চার হিন্দি শেখাতে মিডিয়ামে স্কুল মিডিয়ামে দেয় ইংরাজি শেখার জন্য ওই জন্য করে কিছু কিছু বাঙালি আছে তো আমাদের এখানে যারা বাংলা কোথায় কথা বলে অন্যজন অনেক অনেকজন আর মা বা মা বাবা আছে যে আমার বাচ্চা কাচ্চা ইল ইংলিশ মিডিয়ামে পড়ে হিন্দি শেখার জন্য ইংরাজি শেখার জন্য ওই তারাই হয়তো শেখে